হ্যাঁ অবশ্যই আমার একটি গোপন উপকরণ আছে যেটা আমি আমার বানানো রান্নাতে দিয়ে থাকি এছাড়াও সেই মশলা ব্যবহার করে রান্নার স্বাদ আরও বেড়ে যাই আমি মাংস রান্না করতে খুবই ভালোবাসি তাই আমি মাংস যখন রান্না করে থাকি সবার শেষে একটি রান্নার মশলা আমি নিজে হাতে বানিয়ে থাকি সেই মশলাটি তৈরি করি আমি এলাচ দারচিনি লবঙ্গ কারি পাতা মেথি পাতা শুকনো লঙ্কা তেজপাতা এই সমস্ত উপকরণগুলি আমি ভালোভাবে গুড়িয়ে নিই তারপর ওই মশলাটি আমি আমার খাবারে দিয়ে থাকি এছাড়াও আমি চাউমিন রান্না করার সময় বাড়িতে সেম পদ্ধতিতে কিছু মশলা তৈরি করে চাউমিন হওয়ার শেষে আমি এটি দিয়ে থাকি ও বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি কিছু কিছু মশলা বাইরে থেকেও কিনে আনি এসব মশলার চেয়ে বাড়িতে নিজের হাতে বানানো মশলার স্বাদ আরও বেশি